পশ্চিমবঙ্গের ব্যবসায় ক্ষেত্রে এই অঞ্চলের সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখে কারণ আমাদের এই অঞ্চলে কোনো সময় কোনো ব্যবসা করতে কোনো অসুবিধা হয় না যে যেরকমভাবে টাকা পয়সা দিয়ে যে যেরকমভাবে কম হোক বেশি হোক যে যেরকমভাবে করতে চায় সেইভাবে সে ব্যবসা করতে পারে কেউ জামা প্যান্টের ব্যবসা করে কেউ শাড়ির ব্যবসা করে কেউ কসমেটিক্সের ব্যবসা করে যে যার যেরকম মনে হয় সে সেরকমভাবে করে আমাদের এই শহরে বা আমাদের এই হুগলি জেলায় কোনো অসুবিধা এখনও পর্যন্ত হয়নি আশা করি কোনো দিন হবেও না সামাজিক হোক আর সাংস্কৃতিক উন্নয়নের দিক থেকে হোক কারণ আমি নিজেও করেছি আর আমি নিজেও বুঝি যে ব্যবসাটা করলে কতটা কীভাবে কতটা কীভাবে করা যায় এটাই হচ্ছে আমার মানে সুবিধাজনক কারণ আমি ব্যবসাটা করতে খুব ভালোবাসি